আমি অনলাইন থেকে একটি হাত ব্যাগ কিনেছিলাম সেই হাত ব্যাগটি আমার তেমন একটা কাজে দেয়নি হাত ব্যাগের কোয়ালিটিটি ছিল খুবই নিম্নমানের ফলে সেটি আমি যখন ব্যবহার করি দু দিন পরই সেটি ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর আমি সেটা একটু রিপু করে নিয়েছিলাম তার কিছু দিন পর দেখি আবার একটা চেন কেটে গিয়েছে এই ব্যাগটি আমার ক্ষেত্রে খুবই খারাপ ছিল ব্যাগটি আমার সেরকম কোনো পরিষেবা দান করেনি ফলে ব্যাগটি আমার ক্ষেত্রে খুবই খারাপ বলে আমি মনে করি এ ব্যাগটি দিয়ে আমার একটুও পছন্দ হয়নি এবং ব্যাগটি আমার সেরকম কোনো কাজে দেয়নি ব্যাগটি আমি তেমন একটা দিন খুব একটা বেশি দিন ব্যবহার করতেও পারিনি ফলে ব্যাগটা কেনাটাই আমার ভুল হয়েছে এবং কিনতে যে টাকাটা লেগেছে সেই টাকাটা আমার পুরোটাই ব্যর্থ গিয়েছে তাই আমি বলতে চাই যাতে আমার টাকাটা পরবর্তীকালে আমি যদি ফিরে পেতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু ব্যাগের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল